আমাদের গ্রামে একটা বাজার আছে বাজারটার নাম হচ্ছে কৃষক বাজার সেখানে বিভিন্ন রকমের কৃষকরা আসে এবং তারা তাদের ব্যবসা করে এইখানে বিভিন্ন ধরনের বীজ সার কীটনাশক প্রভৃতির ঔষধ পাওয়া যায় এবং এখানে একটা প্রাণীসম্পদের ব্যবসার জন্যও ব্যবস্থা রয়েছে এখানে প্রাণীজাতীয় জিনিস পাওয়া যায় যেরকম হচ্ছে মাছ গরু এসব পাওয়া যায় এবং তাদের খাবার এবং তাদের ওষুধ সমস্ত কিছু পাওয়া যায় এবং তাদের এই ব্যবস্থার জন্য কৃষকদের সঙ্গে সরকারের একটা চুক্তি হয়েছে যে তাদের যদি কখনও কোনও কৃষিকার্যে লস হয়ে থাকে তাহলে সরকার তাদেরকে তাদের লসের টাকা দেবে